কৃষকের আত্মহত্যা এখন দৈনন্দিনভাবে সংবাদ মাধ্যমে বা সংবাদ পত্রিকায় এই ঘটনার কথা শোনা যায় কৃষকের আত্মহত্যা নিয়ে ভাবনা বলতে আমরা দেখতে পাই যে অনেক সময় কৃষকরা বা চাষিরা তাদের উপযুক্ত যে মূল্য তারা চাষ করার পর যে উপযুক্ত যে মূল্য পাওয়া উচিত তারা সেটা পাচ্ছে না তারা যে দামে হয়তো অত্যন্ত কম দামে সরকার তাদের কাছ থেকে কিনে নিচ্ছে এর ফলে কিন্তু তারা নিজেদের সংসার চালানো বা নিজেদের যে যতোটুকু আয় সেটাও তারা করতে পারচে না তো সে ক্ষেত্রে কৃষকের আত্মহত্যা একটি দৈনন্দিন সমস্যার মধ্যে চলে এসেছে এ ক্ষেত্রে সরকারের ব্যবস্থা নেওয়া অবশ্যই উচিত সরকারকেও দেখতে হবে কৃষকরা যাতে নিজেদের সংসার চালানো বা নিজেদের পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য যেটুকু তারা যেহেতু তাদের একমাত্র পেশা চাষ বাস তাই তাদেরকে সা আর্থিকভাবে সরকারিভাবে তাদেরকে আর্থিক সাহায্য করা বা তাদের যে তাদের যে ফলটা বা চাষ করার পর তারা যে ফসলটা তৈরি করছে সেটাকে সেটার সঠিক দাম তারা যাতে পায় সেটা সরকারকে সেদিকে সরকারের দৃষ্টি দেওয়া প্রয়োজন এছাড়াও বিভিন্ন সর সরকারি অনুদা অনুদানের মাধ্যমে বা কী বিভিন্ন ভাতার ব্যবস্থা করে তাদের সাহায্য করা উচিত